বলছি অণিমাদি বলছেন আচ্ছা বলছি এবার এবার তো আমার এখানে এই বাসন্তী মাতার পুজো হবে সেই সম্বন্ধে আপনি কিছু শুনেছেন হ্যাঁ এবার খুব ভালো করে হবে হ্যাঁ সেটা কবে হবে এক দিন একটা বসে মিটিং ডাকবে বলেছে তাহলে ওই দিন মিটিংয়ে আপনি কিন্তু অবশ্যই আসবেন হ্যাঁ হুম যেহেতু আমরা সদস্য আছি আমাদের তো থাকতেই হবে সেই কারণে আপনাকে আগের থেকে জানালাম আর কি আমাকেও ফোন করেছিল আমিও ভাবলাম আপনাকেও ফোন করে জানাই দেখি আপনি জেনেছেন কি না হ্যাঁ সেসব হবে এরকম সব কিছু আলোচনা হবে বছরে একবার পুজো ধরুন হ্যাঁ সেরকমই হবে এবারে এবারে তবে এক্সট্রা একটা হবে কী একটু বাজনাটা একটু বেশি করে হবে এটাও শুনলাম হ্যাঁ এরকম হচ্ছিল কথা সেগুলো ওই আলোচনাতেই হবে হ্যাঁ ধরুন হ্যাঁ আমরা সব কিছুই আলোচনা হবে

আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যেদিনকে মিটিংয়ে ডাকবে আপনিও যাবেন আমিও এটাই আশা করছি আর যা আর যেতে তো আপনাকে হবেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ রাখুন হ্যাঁ হুম হ্যাঁ হুম হ্যাঁ